জীবনে তো কোনো একটা নির্দিষ্ট কিছু দামি বলে থাকতে পারে না একাধিক জিনিস থাকে যেগুলো আমার কাছে দামি প্রথম যেটি আমার কাছে সবচেয়ে দামি সেটি হচ্ছে আমার বাবা মায়ের স্নেহ ভালোবাসা যেটা ছাড়া আমার বড় হয়ে ওঠা সম্ভব নয় তাঁরাই আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন তাঁদের স্নেহ ভালোবাসা সেইজন্য আমার কাছে সবচেয়ে বড়ো এরপরে যেটি বড়ো সেটি হল আমার শিক্ষা শিক্ষা ছাড়া সমাজ চলতে পারে না শিক্ষার আলোতেই আলোকিত হলে সমাজ হবে উন্নত সেইজন্য শিক্ষা হচ্ছে সবচেয়ে দামি এরপরে যেটি বড়ো সেটি হচ্ছে সন্তান স্নেহ অর্থাৎ আমার যে সন্তান সন্ততি তার প্রতি স্নেহ আমার কাছে সবচেয়ে দামি আমার কাছে এর থেকে আর কি দামি হতে পারে